গ্রামে বসবাসকারী বিভিন্ন যুবক ছেলে তাদের জীবন সঙ্গী পেতে অনেকটাই সমস্যার সৃষ্টি হচ্ছে কারণ গ্রামে বসবাসকারী বেশিরভাগ মানুষজনই চাষবাসের সাথে যুক্ত তাই এখনকার যুগে সব মানুষই চায় চাষবাস করা ছেলের সাথে বিয়ে দেবে না অথচ দিনের শেষে সে ভাত ডাল তরকারিই চায় কীভাবে আসছে তাদের জানার দরকার নেই কিন্তু বিয়ে দেওয়ার সময় তারা চাষি ছেলে পছন্দ না এছাড়াও তারা চায় তাদের বাড়ির মেয়ে কোনও বড়ো শহরে গিয়ে থাকবে কোনও গ্রামে থাকবে না সেই জন্যই অনেক সময় তারা তাদের মেয়েদেরকে গ্রামাঞ্চলে ছেলেদের সাথে বিয়ে দিতে চায় না সেই জন্য গ্রামে বসবাসকারী ছেলে মেয়েরা জীবনসঙ্গী পেতে অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছে